উন্নয়ন এবং সম্মিদ্ধির ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের মুখ্য চ্যালেঞ্জের মধ্যে সমাজের বিভিন্ন কিছু পড়ে যেমন সামাজিক সামাজিক দিক থেকে দেখতে গেলে যে যেমন সামাজিকের ভারসাম্য না নষ্ট হয় যেমন চিকিৎসা কেন্দ্র বা চিকিৎসা কেন্দ্র বা হসপিটাল এইসব যাতে উন্নত হয় আর পরিবেশগত দিক থেকে দেখতে গেলে যে যেন এখানকার জল আলো এইগুলা এ এইসব জিনিস যেন সঠিক টাইমে মানুষের কাছে পৌঁছে যায় এটার যেন না কোনো অসুবিধা হয় আর এর ক্ষেত্তে রাজনৈতিক দলও খানিকটা সাহায্য করে থাকে এবং মানুষের পাশে থাকে এগুলো উন্নতি করা হয় এর পাশাপাশি যে প্রাকৃতিক যে সম্পদ অপব্যবহার হচ্ছে তা যেন সেই পরিকাঠামো যেন ঠিক করা হয় এবং পানীয় জলের অভাব যেন কোনোদিনও না মানুষের কাছে সমস্যার সম্মুখীন না হতে হয় তাছাড়া বিভিন্ন সেতু নির্মাণের ক্ষেত্রে যে মানুষের সাহায্য পাওয়া যায় এই ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলা সবদিক থেকেই এই মানুষকে সাহায্য করে এসেছে